হ্যাঁ হ্যালো আরে আমি রাস্তাতে আছি ও আমার তো খেয়াল ছিলো না তা তুমি মনে করেছো ভালো হয়েছে আচ্ছা তা দা হুম তাহলে কালকে সকালে চলো যাই আজকে আর তো সময় কোথায় এখন তো দেরি হয়ে যাবে এখন যাই না না না না ওটাও আমার ঠিক আছে কালকেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই ওখানে ভালো মাট মালটাও পাবো ওই চাষিরা নিয়ে আসবে যে টাটকা মালটা ওটাই নেবো হ্যাঁ আরে মা এখন ওখানটা তো হবে না এখন ওইগুলো যেটা আছে সেটাই যা পাবো আমাদের তো অতো অতো দরকার নেই বড়ো বড়ো গাড়ির কথা বাদ দাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম হ্যাঁ আচ্ছাআর ওই আমাদের যে পুজোর যে ইয়ে ফর্দ দশকর্মা এবার কী কী ফল লাগবে এগুলো একটু লিখে নিও হ্যাঁ আচ্ছা এটা আবার নতুন হাট থেকেই আরকি শু বাজারটা শুরু করছি তাহলে অ্যাঁ হ্যাঁ অবো কেনাকাটা ওখান থেকে শুরু করবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না ও ফল থেকেই শুরু করবো তারপরে দশকর্মা যেখানে খুশি পাবো পাবো ওই লিস্ট অনুযায়ী আমাদের খিচুড়ির বাজার ওখান থেকে হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি কি এখন হুম আচ্ছা তাহলে আমি আসছি আধ ঘন্টা পরে আমি আসছি আমি রাস্তায় আছি